আমি আমার পড়াশুনা শেষ করার পর কাজের সাথে যুক্ত হয়েছিলাম হ্যাঁ পড়াশুনা শেষ করার পর নয় আমি পড়াশুনা করতে করতেও তখন কাজ করতাম আথ পারিবারিক আর্থিক অবস্থার কারণে তো পড়শুনা চলাকালীন যে কাজ করতাম তারপরেও আমি আরও ভালো কাজের সাথে যুক্ত হয় এবং শুধু যেই কাজটা মানে যেটা আমার ইনকামের প্রধান রাস্তা ছিল সেটা ছাড়াও আমি আরও অনেক সামাজিক অনেক কাজকর্ম করতাম এবং এখনও করি আমাদের নিজস্ব তৈরি করা একটা এনজিও সংস্থা আছে যেটার মাধ্যমে আমরা গরিব দুঃস্থ মানুষদের বিভিন্নভাবে আর্থিকভাবে এবং খাবার দাবার পোশাক আশাক এসব দেওয়ার মাধ্যমে তাদের সাহায্য করে থাকি এটা এখনও আমাদের এই কাজ চলে এবং আমরা করি যেটা আমরা নিজেরা অনুদান দিয়ে করি এখান থেকে কোনও ইনকাম আমাদের থাকে না অথচ আমরা নিজেরা পয়সা জমিয়ে সে একটা ফান্ড তৈরি করে সেইখান থেকে খরচ করি সেই মানুষদের সাহায্য করি ওটা একটা তারপরেও আছে আমার বিভিন্ন নাটকের দল যেটায় আমরা নিজেরা নাটক করি আমি নিজে করি নাটক পরিচালনাও করি নাটক লিখি নাটক করাই এবং বিভিন্ন জায়াগায় সেই নাটকের দলকে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং গিয়েছিও বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে আমরা সেই নাটক উপস্থাপন করে এসেছি আমরা মানুষকে সাহা সার্ভিস দেওয়ার জন্য বা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন হেলথ ক্যাম্পের আয়োজন করি মানে বিভিন্ন স্বাস্থ্য শিবিরের আয়োজন করি যেখানে মানুষকে বিনা পয়সায় ডাক্তারি পরিষেবা দিই যতটা পারা যায় ওষুধ ফ্রিতে দেওয়ার চেষ্টা করি এরকম অনেক কাজকর্ম করে থাকি এবং আমার শখের মধ্যে যেহেতু বললাম নাটক করি অভিনয় একটা শখ সেটা একটা শখ মানে সেটা একটা গেল এবং আরেকটা আছে বিভিন্ন ধরনের টাকা সংগ্রহ করে রাখা এবং আমি আরও টুকটাক অনেক কিছু কাজকর্মের সাথে যুক্ত যেমন আমাদের বর্ধমানের একটা পাবলিক নিউজ পেপার আছে মানে খবরের পত্রিকা আছে তো সেই খবরের পত্রিকার সাংবাদিকতাও আমি করি যেটা মানে ওটাও আমাদের কোনও ইনকাম সোর্স নয় মানে কোনও ওখান থেকে কোনও আর্থিক আয় আমাদের হয় না ওটাস ওটাও কিন্তু একটা শখে ওটা থেকে আমরা একটা ফেসবুক চ্যালেঞ্জ চ্যানেল চালাই ওটা থেকে ইউটিউব চ্যানেল চালাই এবং এক প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আমরা পত্রিকা প্রকাশ করি এবং প্রতি পুজোর সময় শারদীয়া পত্রিকা ওখান থেকে বের হয়